পশ্চিমবঙ্গের প্রধান ক্রীড়া যেমন অ্যাথলেটিকস তার পরে ফুটবল ভলিবল আমাদের জাতীয় ক্রিকেট এগুলোতে কিন্তু যেমন আন্তর্জাতিক ম্যাচ স্টেডিয়ামে ইডেন গার্ডেন রয়েছে সল্টলেকে ফুটবল রয়েছে ইত্যাদি এগুলোতে খেলাধুলা করা হয় পশ্চিমবঙ্গের প্রধান ক্রীড়া ফুটবলই বলা চলে এবং অ্যাথলেটিকস বললেও কোনো ভুল হবে না এখান থেকে সাধারণত বড় বড় ইভেন্ট আন্তর্জাতিক পর্যায়ে যেমন ক্রিকেট প্লেয়ার রয়েছে মহম্মদ সামি থেকে শুরু করে আরও অনেক ক্রিকেটার ফুটবলার রয়েছে